বর্তমান প্রজন্মের বাবা মা প্রত্যেকেই চায় যে তার সন্তান যেন সুশিক্ষা গ্রহণ করেন এবং শিক্ষিত হয় এবং সমাজে এগিয়ে যেতে পারে এবং সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে এবং সাফল্য পায় এই সাফল্য লাভের জন্য বিভিন্ন বাবা মাই চায় তার সন্তান যেন সঠিক শিক্ষা গ্রহণ করতে পারেন এবং শিক্ষা অর্জন করতে পারে এবং এই শিক্ষা অর্জনের জন্যই একাধিক প্রাইভেট টিউশন দিয়ে থাকে বা প্রাইভেট ক্লাসের ব্যবস্থা করে থাকেন বাবা মা তো বিভিন্ন প্রাইভেটের সময়ে তারতম্যের জন্য অনেক সময় লক্ষ্য করা যায় যে স্কুল করার পরেও রাতের বেলা বা সন্ধ্যাবেলা প্রাইভেট বা টিউশন প্রাইভেট ক্লাস বা টিউশন করতে হয় ছাত্রছাত্রীদের এবং কেননা তারা বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন যে প্রাইভেট ক্লাস থাকে বা টিউশন থাকে সেটা নাহলে তারা সময়ের বিভিন্ন সময়ের তারতম্যের জন্য সঠিকভাবে করতে পারে না বা পরিচালনা করা অসম্ভব হয় এর জন্য অনেক সময়েই সন্ধ্যার সময় বা স্কুলের পর সন্ধ্যায় এই পঠনপাঠন করতে হয় এবং এটি যত মানুষকে অবশ্যই বা শিক্ষার্থীদেরকে অবশ্যই ভালো শিক্ষা দেয় কিন্তু এটি যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে অবশ্যই শিক্ষার্থীদের ভালোর পরিবর্তে অনেক সময় খারাপও লক্ষ্য করতে পারা যায় কেননা দিনের পর দিন স্কুলের পর সন্ধ্যায় বা রাতে প্রাইভেট ক্লাস করলে মানুষের শিক্ষার্থীদের মন শিক্ষার প্রতি অনেকটাই অবহলার স্বীকার হয় এবং অনেক সময় তারা একঘেয়েমি বোধ অনুভব করেন কিন্তু এই স্কুলের পর সন্ধ্যায় টিউশন বা প্রাইভেট ক্লাস যদি সপ্তাহে দু তিন দিন হয় সপ্তাহের সাত দিনের পরিবর্তে দু তিন দিন হয় তাহলে অবশ্যই শিক্ষার্থীদের সেখানে একঘেয়েমি অনুভব করে না এবং তারা অবশ্যই শিক্ষা গ্রহণ করতে সহযোগিতা করেন বা শিক্ষা গ্রহণে অনেক সুবিধা হয় এবং তারা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারেন এই প্রাইভেট ক্লাস বা টিউশন থেকে তো অবশ্যই শিক্ষার্থীদের উচিত সপ্তাহে সাত দিনের যেমন সাত দিন এরকম সন্ধ্যায় স্কুলের পর ক্লাস না থাকে এবং বাবা মায়েরও এতে সন্তানদের প্রতি নজর রাখা উচিত যাতে রোজ প্রতিদিন যেন সন্ধ্যায় প্রাইভেট ক্লাস না থাকে এবং সপ্তাহে দু থেকে তিন দিন যেন এরকম থাকলে কোন অসুবিধা নেই এবং তারা অবশ্যই শিক্ষা গ্রহণ করতে পারে ভালো শিক্ষা গ্রহণ করতে পারবেন এবং শিক্ষার্থীদের অনেক ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য বা শিক্ষা গ্রহণের জন্য অবশ্যই এই প্রাইভেট ক্লাসগুলি বা প্রাইভেট টিউশনগুলি অবশ্যই সহযোগিতা করে থাকে